আমরা ভারতবর্ষে বাস করি ও আমাদের মাতৃভাষা হলো বাংলা ভাষা যেখানে নানা রকম মানুষরা বাস করে ও তাদের অনেক রকম ভাষা থাকে যেমন হিন্দি তেলুগু ও বাংলা যেহেতু আমরা বাঙালি তাই আমরা বাংলা ভাষাতে কথা বলে থাকি আমাদের বাংলায় অনেক জিনিস আছে যেগুলো অনেক আকর্ষণীয় ও বাংলায় প্রচলিত অনেক বাক্য বাক্য ও কথা আছে যেমন নাচতে না জানলে উঠোনের দোষ ও সেয়ানে সেয়ানে কোলাকুলি যেমন কম যেমন কর্ম তেমনি ফল ইত্যাদি আমাদের বাংলা ভাষায় আকর্ষণীয় রবীন্দ্রসঙ্গীত ও লোকগীতিও আছে যেগুলি খুবই সুন্দর ভাষায় যেগুলি খুব সুন্দর বাংলা ভাষায় অনেক কবি ও লেখক আছে যাদের কবিতা ও গল্প এবং গান খুবই সুন্দর ও আমাদের বাংলা ভাষা দু ধরনের এক সাধু ও দুই চলিত আগেকার দিনের মানুষেরা সাধু ভাষায় কথা বলত ও সেখান থেকে এখনকার মানুষেরা অনেক পরিবর্তন হয়েছে সেজন্য এখনকার মানুষেরা চলিত ভাষায় কথা বলে থাকে